সুধামৃত রেষ্টুরেন্ট আমি বর্থল থেকে বলছি এখন রাত দশটা বাজে এগারোটার মধ্যে কি আমার ঘরে এক প্লেট বিরিয়ানি আসার অর্ডার দেওয়া যাবে কারণ এখন তো খুব বৃষ্টি পড়ছে তো এই আবহাওয়ায় কি আপনারা ডেলিভারি করতে পারবেন